আমি গাছপালা বৃদ্ধির জন্য সাধারণত উর্বর মাটি ব্যবহার করে থাকি এছাড়াও আমি গাছপালার জন্য গাছে যে সমস্ত সার ব্যবহার করি সেগুলো বিশেষ করে জৈব সার যেরকম গোবর তারপরে ঘরের ফেলে দেওয়া শাকসবজি তরিতরকারির খোসা ভাতের মার এই সমস্ত চা পাতা এই সমস্ত পচিয়ে যে সার তৈরি করা হয় সেইগুলোই আমি সাধারণত গাছে ব্যবহার করে থাকি এর ফলে কি হয় গাছগুলো খুব ভালো হয় এবং পোকা মাকড়ও একটু কম লাগে এর ফলে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে